আমার নিজের যে একটি সুন্দর ফুলের বাগান আছে একটি ফলেরও বাগান আছে এই ফুলের বাগানটি সংরক্ষণ করার সময় এদের পরিচর্যা করার সময় রক্ষণাবেক্ষণ করার সময় সবথেকে বেশি উপদ্রব যেটা হয় সেটা মশা এই মশার উপদ্রব থেকে বাঁচতে মশার জন্যে ধূপ বা কয়েল জ্বালিয়ে সং এর কাজ করতে রক্ষণাবেক্ষণ কোত্তে হয় এ আরেকটা ব্যাপার হলো যে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবকে ঠেকাতে আমাকে বিভিন্ন ধরনের ফার প্রেস্টিসাইডস ব্যবহার করতে হয় অর্থাৎ বিভিন্ন ধরনের যে কীটপতঙ্গ দমনকারী ওষুধ এইগুলো ব্যবহার করতে হয় আর ফলের যে বাগান তার ক্ষেত্রেও দেখেছি বিশেষ করে মাছির উপদ্রবটা বেশি হয় এই মাছিকে দমন করতে হলে বিভিন্ন ধরনের যেমন আমাদের কি বলবো বিভিন্ন বিষ আছে পাওয়া যায় এগুলোকে স্প্রে করতে হয় মাঝে মাঝে বছরে দুবার করে আমরা স্প্রে করি বছরে দুবার করে ডাইথেনেম পঁয়তাল্লিশ স্প্রে করি বছরে দুবার করে আমরা মাজরা পোকার যে বিভিন্ন বিষ আছে সেগুলো স্প্রে করি করলে কি হয় না এই কীটপতঙ্গর হাত থেকে ফলের বাগানটা এবং ফুল গাছগুলোকে বাঁচাতে পারি